আমি আমার বাড়ি থেকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে প্রত্যেক বৃহস্পতিবার একটি করে হাট বসে সেই হাটে গরু গাই বাছুর ছাগল মুরগি হাঁস ইত্যাদি পশু বিক্রি করা হয় সেখান থেকে আমি সাধারণত পশু পাখি কিনা কেনাকাটা করি আমার কাছে এই মুহুর্তে আছে হাঁস চারটে হাঁস আছে ছটা মুরগি আছে দশখানা ছাগল আছে এবং ছাগলের দাম ছাগলগুলির দাম হচ্ছে যখন আমি কিনি তখন ছাগলগুলির দাম ছিলো দশটি ছাগলের দাম পড়েছিলো টোটাল বাইশ হাজার তিনশো টাকা এবং মুরগিগুলোর দাম পড়েছিলো চার হাজার টাকা এখনো পর্যন্ত আমি এই পশু পাখি চাষ করে মোটামোটি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা উপার্জন করেছি তাছাড়াও এর আগের বছর প্রায় পশু পাখি কি কেনাকাটা করতেই প্রায় এক লাখ টাকা লেগেছিলো এবং পরে তা আমি দু থেকে আড়াই লাখ টাকা উপার্জন করেছি সেখান থেকে এ বছরও প্রায় এক থেকে দেড় লাখ টাকা মতো ইনভেস্ট করা হয়েছে আশা করছি এ বছরও প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা উপার্জন করবো এরপর ভাবছি গরুও কেনা গরু গাই কিনবো